ভারতবর্ষের সরকারি ভাষা বা রাষ্ট্র ভাষা হিন্দি অপর পক্ষে আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষার কথা বলি সেটা হচ্ছে বাংলা আমরা যারা বাঙালি তারা প্রধানত বাংলা ভাষাতেই কথা বলি এই দুটো ভাষার তুলনা করতে গিয়ে প্রথমেই বলতে হয় যে উচ্চারণগত কিছু ত্রুটি থেকে যায় বাংলা ভাষায় যারা আমরা কথা বলি তাদের কাছে হয়তো হিন্দি কথা বলা সবার পক্ষে হয়তো সমান না নাও হতে পারে তবুও যারা কর্মসূত্রে হয়তো তাদের হিন্দিতে কথা বলতে হয় বাংলা ভাষা যেহেতু যেহেতু শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রচলন রয়েছে এই ভাষার তাই অন্যান্য রাজ্যে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মানে পশ্চিমবঙ্গের মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাটাকে রপ্ত করাও জরুরি বলে আমি মনে করি